বছরের পর বছর ভারতীয় বিনোদন শিল্প যথেষ্টভাবে বিকশিত লাভ করেছে আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই যে কোনো বিনোদন অনুষ্ঠান দেখা মানুষের প্রতিনিয়ত একটি নেশা হয়ে দাঁড়িয়েছে বললেই চলে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় আমরা টিভি বা ফোনের মাধ্যমে দেখেই থাকি অবসর সময় কাটানোর জন্য বিনোদনমূলক কিছু অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলি যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে সকলের কাছেই এই অনুষ্ঠানগুলি অনেক ক্ষেত্রে অনেক অনুষ্ঠান রয়েছে যার দ্বারা আমরা আমাদের জ্ঞানও প্রসার করতে পারি যেমন দিদি নাম্বার ওয়ান এর মধ্যে একটি পর্ব থাকে যেখানে অনেকগুলি ধাঁধার প্রশ্ন থাকে সেই ধাঁধার প্রশ্নগুলি দেখার ফলে আমাদের মধ্যে জ্ঞানের প্রসার ঘটবে এবং দাদাগিরি দাদাগিরির মধ্যে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা এমন এমন কঠিন কঠিন সব প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রত্যেককে যা খুবই কষ্টসাধ্য এবং এই কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণেই সকলের মধ্যেই জ্ঞানের প্রসার বৃদ্ধি ঘটে এইভাবে আমাদের অনেক উপকারে লাগছে এবং জনপ্রিয় বিনোদনগুলি অনেকগুলিই রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিদি নাম্বার ওয়ান দাদাগিরি কেবিসি আরও ইত্যাদি এবং ভারতের লোকেরা সাধারণত শুধুমাত্র ভারতবর্ষেই নয় সব প্রান্তের লোকেরাই বেশিরভাগই হাসির বিষয়বস্তু দেখতে অবশ্যইও অনেক পছন্দ করে থাকেন কারণ মানুষ হাসির জিনিস যত দেখবে তত তাদের মন ভালো থাকবে এবং শরীর সুস্থ থাকবে এই জন্যই তারা এই সমস্ত জিনিসগুলি দেখতে পছন্দ করে থাকে এই ভাবেই ভারতবর্ষের অনেক কিছুই মানুষ দেখতে পছন্দ করে থাকে যা আমাদের বিনোদন দিয়ে থাকে